হ্যাঁ আমাদের স্কুলে ইতিহাস পড়ানো হয় আর এই ইতিহাসটি বাস্তব ইতিহাসের থেকে সম্পূর্ণ আলাদা বাস্তব ইতিহাস মানে কোনও মানুষের কোনও জীবনের কাহিনীর কথা বলা হয়েছে বা আগেকার মানুষের কোনও অতীতের জীবনের কথা বলা হয়েছে কিন্তু স্কুলে যে ইতিহাস পড়ানো হয় সেই ইতিহাসটা সম্পূর্ণ আলাদা স্কুলে একটা পাঠ্য বিষয় বা পাঠ্যবই পড়ানো হয় যে বইয়ের মধ্যে এ আগেকার রাজার আমলের সকিছু দেওয়া থাকে কিন্তু বাস্তবের যে ইতিহাস সেটা সেটা হল যে আমাদের আশেপাশে যে সমস্ত মানুষজন রয়েছে প্রতিটি মানুষেরই কোনও অতীত রয়েছে সেই সব অতীতকে বাস্তবের সাথে তুলনা করা হয়েছে তাই বাস্তবের ইতিহাস আর পাঠ্য বইয়ের ইতিহাস সম্পূর্ণ আলাদা তাই আমরা কখনোই বাস্তবের ইতিহাস আর পাঠ্য বইয়ের ইতিহাসকে একসাথে মিলিত করব না কারণ দুটো সম্পূর্ণ আলাদা আর আগেকার আমলে প্রাচীন যুগের আমলে যে ইতিহাসগুলো বইয়ে লেখাও হয়েছে সেই ইতিহাসগুলো স্কুলের ছাত্র ছাত্রীরা বা এমনি আমরা সবাই পড়ে থাকি কিন্তু আমাদের বাস্তব যে ইতিহাসটা সেটা আমরা নিজেরাই গঠন করে থাকি যেমন আমি ছোটবেলা থেকে আজ এত বড় হয়েছি আমার জীবনেরও কিছু না কিছু ইতিহাস রয়েছে সেই ইতিহাস আর পাঠ্য বইয়ের ইতিহাস সম্পূর্ণ আলাদা শুধু আমি কেন যত মানুষজন রয়েছে সব মানুষজনেদেরই কিছু না কিছু ইতিহাস রয়েছে শুধু মানুষজন নয় পশু পাখি সবারই কোনও না কোনও ইতিহাস রয়েছে তাই পাঠ্য বিষয়ের ইতিহাস আর মানুষের ইতিহাস দুটোর ইতিহাস সম্পূর্ণ আলাদা তাই আমরা কখনোই বাস্তব ইতিহাসের সাথে মানব বা পাঠ্য বিষয়ের যে ইতিহাস রয়েছে সেই দুটোকে কখনোই আমরা একসাথে তুলে ধরব না